আগেকারের কিছু জানতে হলে খবর কাগজ পড়তে হতো আর কাউকে কিছু পাঠাতে গেলে চিঠি পাঠাতে হতো আর ওই সব করলে দু চার পাঁচ দিন দেরি হতো আর এখন সব ইন্টারনেটের যুগ বেরিয়েছে হোয়াটসআপ ফেসবুক ইনস্টাগ্রাম এখন এমনিতেই বার্তা মেসেজ করে পাঠানো যায় তাতে সঙ্গে সঙ্গে মেসেজ যেয়ে পৌঁছে যাচ্ছে এখন ওই সব ইন্টারনেট বেরিয়ে খুব সুবিধা হয়েছে বিজ্ঞাপনগুলির সত্যতা এবং স্থানীয় দর্শক দের লক্ষ্য করা দরকার দরকার নান নাম অনুসারে অনলাইন বিজ্ঞাপন পদ্ধতি পদ্ধতি ইন ও ইন্টারনেট এহেন বেরিয়ে এই সব খুব সুযোগ সুবিধা হয়েছে যেমন ফেসবুকেও আফন আপ মেসেজ করা যায় বার্তা পাঠানো যায় তাতে সঙ্গে সঙ্গে যেয়ে পৌঁছানো যায় এখন আর আগেকারের মতো খবর কাগজ পড়তে হয় না আর আগেকারে খবর কা কিছু পয়েন পাঠাতে হলে তিন দিন চার দিন পাঁচ দিন দেরি হতো এখন আর ওটা হয় না এখন অনলাইনের যুগ এখন অনলাইনে পায় অন ফেসবুক ইনস্টাগ্রাম কিম্বা এই ইউটিউব ওই সব দিকেই পাঠানো যায় যাতে সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছে যায় ওইগুলো